আমার প্রিয় বাংলা শব্দ হলো আনন্দিত এবং আমি বাংলাকে এই জন্যেই গর্ব বোধ করি কারণ বাংলা বিশ্বের সবচেয়ে মিষ্টি শব্দ এবং বাংলা বলতে আমি নিজেকে বাঙালি হিসাবে গর্ব বোধ করি আর বাংলা আমার বাড়িতে সমস্ত সবাই বলি এবং আমাদের আশেপাশে পার্শ্ববর্তী বন্ধুবান্ধবরা আমারা বাংলাতেই কথাবার্তা বলি এবং বাংলা বলতে এবং শুনতে আমারা একে ওপরের সাথে কথোপকথন করতে খুব ভালো মনে হয় এবং ছোটো থেকে আমরা সবদিন বাংলা শুনেছি এবং বাংলায় বলেছি এইগুলো থেকে আমার বাংলাতে একটু ভালো লাগে এবং বাংলা বলতে আমি গর্ব বোধ করি